আমার সাথে থাকা প্রথম পণ্যটি হলো জিন্স যদি জিন্স সম্পর্কে বলতেই হয় তালে জিন্স হচ্ছে আগেকার সময় ছিলো না সেটা হচ্ছে জিন্স পাশ্চাত্য যুগ থেকে আমাদের এখানে এসেছে কিন্তু পাশ্চাত্য সভ্যতার এই জিন্স বাঙালিরা খুব ভালোভাবে আপন করে নিয়েছে আগেকার সময় আগেকার সময় মানে কিছু দিন আগে শুধুমাত্র ছেলেরাই এর আপন করে নিয়েছিলো কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে ছেলে মেয়ে উভয়েই এই জিন্সকে খুব বেশি আপন করে নিয়েছে জিন্স একটু হয়তো দাম বেশি নেয় কিছু ক্ষেত্রে আবার দাম কম নেয় জিন্সের কাপড়গুলো খুবই ভালো হয় এটা একে অনেকে কটন জিন্সও বলে থাকে কটন জিন্স যারা ব্যবহার করে তারা আরও বুঝতে পারে যে এটা কতোটা ভালো এবং উপকারী কারণ জিন্স গরমকালে পরলে গরম লাগে না আবার শীতে পরলেও ঠান্ডা অনুভব হয় না গরম অনুভূত হয় এবং জিন্সটা দেখতে হয়তো গায়ের সাথে চিটে থাকে এরকম একটা দেখতে লাগে কিন্তু এত এটা এতো বেশি ভালো এবং এর কাপড়টা এতোটাই বেশি মোলায়েম হয় বা সুন্দর হয় যে যখন আমরা এটা পরতে যাই তখন এটা ঢিলে হয়ে যায় কটন জিন্সের ক্ষেত্রে আবার পরে নেওয়ার পর সেটা গায়ের সাথে টাইট হয়ে বসে যায় এর ফলে জিন্স আমাদের খুবই উপকারী এবং ব্যবহৃত একটি উপাদান এছাড়াও জিন্সের শুধু প্যান্ট নয় জিন্সের প্যান্ট ছেলেরা মেয়েরা উভয়েই ব্যবহার করে জিন্সের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে কিছুজন ছেলে বা কিছু মেয়ে সবাই এখন জামাও চাইছে জিন্সের সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও কিছুজনকে দেখা যাচ্ছে তারা মেয়েদের জিন্সের জামা পরছে উপরে এবং কিছু ছেলে জিন্সের শার্ট পরছে এর ফলে অনেকেই আবার ম্যাচ করে পরছে কারণ এই কাপড়গুলো গরমে যেমন ঠান্ডা লাগে এবং শীতে তেমন গরম লাগে এর ফলে এরা ব্যবহার করছে এইগুলো এবং এইগুলি আমার সাথে থাকা পণ্যটির সম্পর্কে ইতিবাচক কথা এছাড়াও যদি বলা হয় জিন্স অনেক দিন টেকে এবং জিন্সের কাপড় খুব ভালো হয় জিন্স অনেক খুব তাড়াতাড়ি নষ্ট হয় না এখন জিন্স বেরিয়েছে কী ছেঁড়া ফাটা কিন্তু সেই ছেঁড়া ফাটা জিন্সগুলো অনেক দিন বেশি টেকে হয়তো একটু বেশি দাম নেয় এবং কম দামও অনেক কিছু জিন্স আছে সেগুলো অনেক দিন টেকে এই জিন্স খুবই একটি ভালো বস্তু